আমার একটি প্রিয় গল্প থেকে একটি মানে গল্প প্রিয় উদ্ধৃতি একটা মনে পড়ছে সেই গল্পটা একবার বলছি এক ছিল রাজা আর এক পাখি আর প্রজা রাজা ওই প্রজাগুলোকে বলেছিল যে সিন্ধুকের মধ্যে রাজার টাকা ছিল ওগুলো বলছে বারান্দা কিংবা কোনও ফাঁকা জায়গায় সেগুলো মেলে রাখতে সেগুলো সেই মতো প্রজাগুলো সে টাকাগুলো মেলে রেখেছিল আর সন্ধ্যার সময়ে সেই টাকাগুলো একটি টাকা রেখে দিয়েছিল বাকিগুলো সব সিন্ধুকের মধ্যে ঢুকিয়েছিল আর রেখে দিয়েছিল পরের দিন রাজা দেখতে বলল প্রজাগুলোকে দেখনো বলছে টাকাগুলো সব আছে কিনা প্রজাগুলো দেখল সব টাকা নেই একটি টাকা নেই কিন্তু ওই পাশে ওই চড়ুই পাখি একটা বাসা বেঁধেছিল সে তখন দেখছিল যে টাকাটি চকচক করছে আর ওই মেঝের মধ্য পড়ে আছে তখন টুক করে এসে গাছ থেকে ওই টাকাটি নিল এবং গাছে উঠে গেল তারপরে কদম বলল রাজা মশাইকে যে